হ্যালো হ্যাঁ বলুন হুম ওষুধ খাও নি হুম শরীর অতো ব্যথা করছে আর কোনো সমস্যা আছে ম কে হুম হুম আর কোনো অসুখ নাই তো শুধু এইটুকুই ব্লাড টেস্ট করেছেন ব্লাড টেস্ট করতে হতো কাশিও তো হয়েছে মনে হচ্ছে বলছি কাশিও তো মনে হয় হয়েছে হুম টেস্টগুলো করতে হবে আপনাকে হুম ঠিক আছে মেপে দিচ্ছি থাইরয়েড মাপিয়েছেন প্রেশার থাইরয়েড সুগার কতো দিন হলো করে অনেকদিন তো হয়ে গেছে আবার নতুন করে করলে ভালো হতো লিখে দিচ্ছি করে নেবেন ঠিক আছে ঝাল খাবেন না তারপর মশলা কম দেবেন তরকারিতে একটু দেখে শুনে খেলেই ঠিক হয়ে যাবে কোলেস্ট্রল আছে না কম আছে ও হুম খাওয়া দাওয়াটা একটু মেনে চললেই ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে